হ্যাঁ এটা চা দোকানের মালিক বলছেন হ্যাঁ আপনার দোকানে কি চা কফি দুটোই পাওয়া যায় আচ্ছা আচ্ছা বলছিলাম যে চা কফি এই জিনিসটা আপনি কত দিন ধরে ব্যবসা করছেন আচ্ছা দশ বছর ধরে করছেন আচ্ছা দশ বছর ধরে করছেন যখন আপনার শুনেছি চা কফি দোকানের প্রচুর নাম আমি ওই জন্যই আপনার ফোন নাম্বারটা জোগাড় করে আপনাকে ফোন করলাম আর বলছিলাম যে আপনার নাকি দোকানের চা কফি খুব সুস্বাদু খুব বিখ্যাত আচ্ছা আচ্ছা বলছিলাম যে দোকানটা কখন মানে কতক্ষণ টাইম খোলা থাকে একটু জানাবেন তাহলে আমি যেতাম আচ্ছা আপনার এই চা কফি সম্বন্ধে যদি একটু কিছু বলতেন মানে কোথা থেকে আপনি চাটা কিনে আনেন আপনি কি দার্জিলিং চা ব্যবহার করেন আচ্ছা আচ্ছা আর বলছিলাম যে এটা মানে যত দিন যাচ্ছে আপনাদের খুব দোকানের খুব নাম হচ্ছে তাই না হ্যাঁ সেটাই তো আমি শুনলাম যে আপনাদের এই দোকানের প্রচুর নাম এত দিন ধরে চা কফি ব্যবসা করে চলেছেন আচ্ছা আমি যদি আপনার কাছ থেকে ওই চা কফি ওইগুলো নিয়ে এসে নিজে ব্যবসা করি তো আপনার কোনো প্রবলেম আছে আচ্ছা আচ্ছা তাহলে আমি এক দিন তাহলে যাব আপনার কাছ থেকে ওই চা কফি জিনিসগুলো নিয়ে আসবো আর আমি চা খেয়েও আসবো কেমন স্বাদ সেগুলোও আমি দেখব আচ্ছা আচ্ছা তাহলে আমি আর আপনি তাহলে এক দিন আমার বাড়িতে আসুন না এসে এক দিন ওই চা কফি জিনিসটা আমার বাড়িতে একবার করে দেখাবেন আর কেমন কী স্বাদ সেটাও একটু দেখাবেন আচ্ছা আচ্ছা আপনি আসবেন তাহলে আমার বাড়িতে সে ঠিক আছে আর তাহলে আপনি একটা কাজ করুন আপনি ওই চায়ের প্যাকেট আর কফির প্যাকেটগুলো একটু বেশি করে নিয়ে আসবেন আমার বাড়িতে কারণ আমি একটু হয়তো বাড়ির জন্য কিনে নিয়েও রেখে দিতে পারি আচ্ছা ঠিক আছে তাহলে রেখে দিচ্ছি তাহলে আমি আপনি তাহলে পরের দিন আপনি তাহলে কবে আসছেন আচ্ছা আপনার তো সারা দিন তো যদি দোকান খোলা থাকে আপনি তাহলে কটার সময় আসবেন আচ্ছা আচ্ছা আপনি কি দুপুরবেলাটা বন্ধ করেন না তাহলে দুপুরবেলার দিকটা চলে আসবেন হ্যাঁ আমি এত করে আপনাকে অনুরোধ করছি আপনি আসবেন না আপনি প্লিজ একটু দুপুরের দিক করে একটু দোকানটা বন্ধ করে চলে আসবেন আচ্ছা ঠিক আছে তাহলে রেখে দিচ্ছি